রান্না করতে গেলে খুব সতর্কতা ভাবেই ব্যবহার করতে হবে আগে গ্যাসটিকে উঁচু জায়গায় রাখতে হবে দেখতে হবে পাইপ থেকে কোনও গ্যাস লিক আছে কি না গ্যাস বেরোচ্ছে কি না নবগুলো দেখতে হবে এইভাবেই সতর্কভাবে থাকতে হবে রান্নাবান্না করলে কড়াই বসালে হাতে করে কড়া নামানো চলবে না কোনও বাচ্চা গ্যাসের কাছে এসে ঘোরাঘুরি করলে সেটাও চলবে না আর গ্যাসটি যখন রান্না শেষ হবে তখন ওই উপরের সুইচটা বন্ধ করে নীচের নবটা বন্ধ করতে হবে এইভাবে সতর্কতার মধ্যে গ্যাসটি রাখতে হবে গ্যাসের সামনে যেন বড় জানালা থাকে অনেকের আবার গ্যাসের ইয়ে বেরোবার জন্য মেশিন লাগিয়ে দেয় আমাদের না যদি মেশিন লাগাতেও পারা যায় পুরো জায়গা যেন ফাঁকা ফয়লাট থাকে এইভাবেই গ্যাসের ব্যবহার করতে হয়